হ্যাঁ উদ্ভিদের বৈচিত্র্য এবং ব্যবহৃত কৌশল সম্পর্কে জানতে তেইশে জানুয়ারি আমাদের পুরুলিয়াতে যে সুভাষ উদ্যান রয়েছে সেখানে কিন্তু একটি ফুল ফুলের প্রদর্শনী হয় প্রত্যেক বছরই কিন্তু হয় সেই প্রদর্শনীতে আমি একবার অংশগ্রহণ করেছিলাম কোনও স্থান পাই নি সেখানে বিশেষভাবে যিনি প্রত্যেক বছরই অংশগ্রহণ করেন বিভিন্ন ফুলের সম্ভার নিয়ে তিনি আমাদের এখানে একজন জনপ্রিয় জীবন বিজ্ঞানের স্যার জাহির স্যার তিনিই কিন্তু প্রত্যেকবার স্থান পেয়ে থাকেন কারণ তার বিভিন্ন ফুলের বিভিন্নতা রয়েছে তেনার কাছে তো সেই জায়গা থেকে আমারও ইচ্ছে হয়েছিল উদ্ভিদ উদ্ভিদের বৈচিত্র্যকে তুলে ধরার আমিও একবার অংশগ্রহণ করেছিলাম বেশ আনন্দ পেয়েছিলাম